হ্যাঁ ইলেকট্রিক অফিস হ্যাঁ দাদা নমস্কার বলছিলাম যে আমার বাড়ির আর্দিংটা একটু গন্ডগোল করছে আমি কারেন্ট ব্যবহার করতে পারছি না খুব অসুবিধে হচ্ছে আর বাচ্চাদের নিয়ে থাকি তো যদি কোনো অ্যাক্সিডেন্ট ঘটে সেই জন্য রিকোয়েস্ট করছি আপনি যদি একটু এসে আমার আর্দিংটা সেরে দিয়ে যান খুব ভালো হয় আর কী কী মেটিরিয়ালস লাগবে না লাগবে ওইগুলো যদি একটু বলেন খুব ভালো হয় তো আপনি যদি নিয়ে আসেন আচ্ছা আচ্ছা হ্যাঁ আমি একলা মেয়েছেলে কোথায় যাবো আপনি যদি নিয়ে আসেন খুব উপকার হয়

দু একদিন সময় দেওয়া বলতে গেলে আমার বাড়িতে তো বাচ্চা আছে তারপর পড়াশোনা করে ইলেকট্রিকের জন্য অসুবিধে হচ্ছে আপনি কি কাইন্ডলি যদি একটু তাড়াতাড়ি যতটা তাড়াতাড়ি হয় করে দিতেন না আমি খুব বাধিত হতাম